আমি যখন রান্না করি আমার প্রথম কাজই হচ্ছে যে আমি সমস্ত জিনিসকে যেগুলো রান্নার সরঞ্জাম প্রথম কথা রান্নার সরঞ্জামগুলোকে রেডি রাখি যাতে যাতে আমাকে রান্না শুরু করার পর ছোটাছুটি করতে না হয় তো রান্নার সরঞ্জাম হিসেবে ধরে নিন আমি কড়াই খুন্তি তারপরে হাড়ি হ্যাঁ জল সমস্ত জিনিস আমি রেডি রাখি গ্যাস হুম তারপরে কী করি তারপরে সবজিগুলো আমি কেটে নিই সবজিগুলো কেটে অলরেডি কেটে সো রেডি করে নিই যেভাবে রান্না করবো বিভিন্ন সেপে কাটতে হয় বিভিন্ন সাইজে কাটতে হয় সেগুলো কাটি এবং আমার নিজের তৈরি করা যে মশলা আছে সে মশলাগুলোকে আমি রেডি করি দিয়ে সেই মশলা রেডি করে সমস্ত কিছু আমার সামনে রেখে তারপরে আমি ওভেনটা জ্বালাই এবং একে একে আমার যে প্রসেস আছে যেভাবে আমি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে আমি আমার কাজগুলো করি তারপরে রান্নাটা সম্পন্ন হয়